হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন ও আচ্ছা আচ্ছা তো আপনি স্টেশান থেকে পার হয়ে গেছে স্টেশানটা হ্যাঁ তো আপনি একটু এতো পিছিয়ে যান দেখুন একটা বাঁদিকে রাস্তা রয়েছে সেটা জালবো চলুন আর ওখানে পেছিয়ে আসছে ওটায় টার্ন করুন হ্যাঁ তে হ্যাঁ ওটাতে টান করে পর সোজা আসুন হ্যাঁ সোজা অল্প আগান আগান হ্যাঁ হ্যাঁ দেখুন একটা গাছ দেখতে পাচ্ছেন দূরে একটা বড় গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওই বড় গাছটা থেকে আপনি ডানদিকে একটা রাস্তা দেখুন চলে যাচ্ছে ওর ডানদিকে ঘুরে যান হ্যাঁ ডানদিকে ঘুরুন সোজা চলুন কিছুটা হ্যাঁ আপনি চলুন চলুন আমি কলটা হোল্ডে আছি বলুন হ্যাঁ এরপর দেখুন এরপর দেখুন আপনি সোজা যান দেখুন বাসস্ট্যান্ড লেখা আছে দেখতে পেয়েছেন হ্যাঁ বাসস্ট্যান্ড থেকে আপনি বাঁদিকে ঘুরে সোজা চলে আসুন দেখুন একটা কালী মন্দির আছে ওখানে দাঁড়ান হ্যাঁ বা বাসস্ট্যান্ড থেকে আপনি বাঁদিকে ঘুরে কালী মন্দির দেখুন একটা বড় কালী মন্দির আছে ওখানে দাঁড়ান আমি ওখানকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি লাল শার্ট পরেই আছি হ্যাঁ ঠিক আছে চলে আসুন ঠিক আছে আমিও আপনার গাড়ি দেখতে পেয়েছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে